আমার মা বাবা পরিবারের সদস্যরা আমার জীবনে রান্নার শখ হিসাবে গ্রহণ করেছিল এই আমি যে এক দিন চিকেন রান্না করেছিলাম ওটা আমার সকলেই বলল ওটা শখে রান্না কর তো দেখ তো কেমন লাগে আমি তখন প্রথমে ওটাকে ভালো করে বাজার থেকে এনে ওটাকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে তারপর রান্না করেছিলাম সবাই এটা বলল দারুণ হয়েছে এই ভূমিকাটা পালন করেছিলাম শখ হিসাবে আমি তো এমনি সচরাচর রান্না করি না কিন্তু ওই দিন আমার রান্না করতে খুব ভালো লাগছিল সবাই যখন বলল একটা শখের রান্না কর আমি বললাম ঠিক আছে চলো আজকে চিকেন কারি করব আর হচ্ছে ফ্রায়েড রাইস করব ওটার জন্য আমি কিছু বাজার থেকে চাল কাজু কিশমিশ মশলা এসব নিয়ে এসে তারপর আমি ওটাকে ভালো করে রান্না করলাম একটু ঘি টি দিয়ে রান্না করলাম তারপর মাংসটা রান্না করলুম ওদিন শখ প্রচুর ছিল যে আমার মা বাবা পরিবারের সদস্যকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াব তখন ওরা খেয়ে খুব ভালো বলল বলল দারুণ হয়েছে দারুণ হয়েছে